পশ্চিমবঙ্গ রাজ্যের নাইটলাইফ বিনোদনের জেলাগুলি মূলত হল কলকাতা শিলিগুড়ি মালদা দুর্গাপুর আসানসোল দার্জিলিং এছাড়াও পুরুলিয়া এখানকার এই সকল জেলার মানুষেরা নাইটলাইফটা এতোটাই সুন্দরভাবে এনজয় করেন এবং তাছাড়াও যেভাবে প্রশাসন তাদের প্রত্যেক পদক্ষেপে তাদেরকে সুরক্ষা প্রদান করে থাকে তার ক্ষেত্রে কি হয়ে থাকে না যে ছেলে মেয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা তাদের নিজস্ব জীবন যেটা নাইটলাইফ সেটা নিজস্ব মতো নিজের মতো করে এনজয় করতে পারবেন বিভিন্ন রকমের অনুষ্ঠান বিভিন্ন রকমের বিনোদন সামগ্রী প্রত্যক জেলাতে এখন বর্তমানে উপস্থিত রয়েছে যেখানে মানুষজনরা নিজেরা নিজেদের নাইটলাইফ সুন্দরভাবে এনজয় করতে পারেন